হ্যাঁ আমি একটি বাচ্চাকে ভর্তি করতে চাই তার অ্যাক্সিডেন্ট হয়েছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি তো আমি কি কি মানে করবো আমি তো জানিনি হ্যাঁ আমি তো ফর্ম ফিল আপ করতে পারবনি আপনি একটু করে দিবেন এখানে তো আশেপাশে কেউ নেই হ্যাঁ ঠিক আছে হয়তো আমি করে দিতে পারবো তাও কি ডকুমেন্ট নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ সেটা আমি নিয়ে যাবো হ্যাঁ আপনি তো বলে তো অন্তত দিতে পারবেন তাহলে তো আমি ফিল আপ করে নিতে পারবো ঠিক আছে হ্যাঁ ওই না ও বাড়ির লোক না কিন্তু ওর পাশের বাড়ির লোক আর কি কিন্তু বাচ্চাটা যখন আপনি ভর্তি নিয়ে নেন আমি ওদেরকে ফোন করে বলবো ওরা আসবে হ্যাঁ বাড়ির গার্জেন অবশ্য আসবে কিন্তু ফর্মটিতে কি কি লিখতে হবে এখন হ্যাঁ ওর নাম লেখানো আছে ওইখানে কি আমার নাম লিখবো না ওর নাম লিখবো হ্যাঁ বাচ্চার নাম লিখেছি এখানে টাকা দেওয়া আছে টাকাটা কি কি করবো এখনই টাকাটা কি লাগবে হ্যাঁ তো টাকাটা তাও কত লাগবে আমি তো দশ হাজার টাকা নিয়ে আসিনি আমি পাঁচ হাজার টাকা নিয়ে এসেছেন নিয়ে এসছি তো আপনি পাঁচ হাজার টাকা এখন জমা রাখুন বাকিটা আমি পরে দিয়ে দেব হ্যাঁ আমি সেটা বুঝছি কিন্তু বাচ্চাটার দেখুন অবস্থা একটু খারাপ আপনি দেখুন না আমি তো দিয়ে দেব বলছি হ্যাঁ আমি টাকাটা কালকের মধ্যে জমা করে দেব তাহলে ওর তাড়াতাড়ি একটু চিকিৎসা শুরু করে দিন

ধন্যবাদ